পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রধান জাতিগত গোষ্ঠীগুলি হল হিন্দু মুসলমান খ্রিস্টান এবং অন্যান্য এবং ভাষাগত গোষ্ঠীগুলি হল বাংলা হিন্দি এবং সাঁওতালি ভাষা আমি আমার জেলার মধ্যে বসবাসকারী সাঁওতালি উপগোষ্ঠী সম্পর্কে অবহিত আমার জেলার আশেপাশে ভাষা পরিবর্তন হয় মূলত আগেকার দিনের যে সাধুভাষা প্রচলিত ছিলো সেটির ক্রমে রূপান্তরিত হতে হতে আমাদের এখনকার সময়ের চলিত ভাষা এসে রূপান্তরিত হয় এবং এই এলাকায় কিছু কিছু সাঁওতালি ভাষারও প্রচলন দেখা গেছে